পৃথিবী এখন উন্নতির শিখরে পৌঁছে গেছে প্রায় বলা যায় বিজ্ঞান এবং প্রযুক্তিকে কেন্দ্র করে কিন্তু অপরদিকে পৃথিবী প্রায় ধ্বংসের সীমানাতেও পৌঁছে গেছে এই সমস্ত কিছুকে লক্ষ করে একে এই সমস্ত কিছুর কারণেই যেমন ধরুন কোথাও প্রাকৃতিক বিপর্যয় যা ঘটছে এই যে ড্যাম বাঁধা হয়েছে জল দিয়ে মানুষের উপকার হচ্ছে আবার সেটা ভেঙে যে মানুষের গ্রামের পর গ্রাম ভাসিয়ে দিচ্ছে এই ধরনের ঘটনার থেকেই আপনি এগিয়ে চলুন আস্তে আস্তে উপরের দিকে আপনি বন জঙ্গল কেটে পরিস্কার করে সভ্য সমাজ তৈরি হচ্ছে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে প্রকৃতি বিমুখ হয়ে যাচ্ছে